হ্যালো হ্যাঁ বোল বলছি যে আমার এক জায়গায় দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে সেখানে হচ্ছে আমার যেতে হবে তা তুমি একটু ওই জায়গাটায় গেলে আমাকে বলবে গাড়িটা থামাবে আমি সেখানে যাব হ্যাঁ সে তো আমি ফোন করে নেব কিন্তু তুমি হচ্ছে ওই দাঁড়াবে রাস্তার ধারে গাড়িটা নিয়ে আর ওখানে যেতে যেতে যদি পথে ঘাটে আমাদের বাচ্চাদের যদি আবার বাথরুম লাগে টয়লেট লাগে তাহলে একটা টয়লেটখানা দেখে দাঁড়াবে আমি একটু উ বাচ্চাদের টয়লেট করিয়ে নেব সেখানে গিয়ে ঠিক আছে হ্যাঁ আর আমরা ওই একটা ওই নিমন্ত্রণ বাড়িতে যাব তো সেখানে যদি যাই যদি বলে যে গাড়িওয়ালাও তোমাকেও যদি ডাকে তাহলে আমি তোমাকে ডেকে নেব যে তুমিও এসো সেখানে ঠিক আছে যে তোমার কন্ডাক্টারকে ডাকলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর বলছি কি যে তোমার গাড়িতে জল টল থাকবে তো জল টল একেবারে গাড়িতে নিয়ে নেবে ঠিক আছে গাড়িতে একটু জল নিয়ে রাখলে এখন গরমের সময় তো আর ওই বাচ্চা কাচ্চা খুব জলের জন্য বায়না করে একটু জল একটু খাবার দাবার এসবগুলো কিনে রাখবে ওগুলো ওদের ওদের জন্য লাগবে বাচ্চাদের জন্য হ্যাঁ ঠিক আছে তাহলে রাখছি তাহলে